হ্যাঁ আমাদের এখানে জলাশয় বা লেক আছে নদীও আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য লোকও আছে রক্ষণাবেক্ষণ হয় বারো মাস এখানে পর্যটকরা আসে প্রতিদিন বহু মানুষ আসে বোর্ডিং ফিশিং করতে শীত বা গ্রীষ্ম সব সময় এখানে বোডিং হয় মানুষ এসে নৌকা চড়ে কিছু কিছু মানুষ এসে শীতকালে মাছও ধরে